হ্যাঁ কেমন আছো হ্যাঁ আমরা তো ভালো আছি কিন্তু আমার হাঁটুতে ভীষণ ব্যথা হাঁটতে পারছি না আর ওই কোনো রকমে এখানে তো অনেক ডাক্তার দেখালাম হ্যাঁ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছুতেই কমছে না হুম এমনি তো যাওয়ার হ্যাঁ এমনি তো যাওয়া সম্ভব না ওই গাড়ি ঠাড়ি করে দেখি তাও তো হাঁটা যাওয়া ও গাড়িতে ওঠাটাই একটা সমস্যা তবু ওষুধপত্র খেয়ে তাহলে একবার দেখতে হবে খেয়ে যদি

হ্যাঁ দেখি তাহলে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ সবাই মোটামোটি আছে এই আমারই একটু সমস্যা হুম পায়ের সমস্যাটাই এখন খুব মারাত্মক হয়ে দাঁড়িয়েছে যেন হাঁটতে চলতে না পারলে তো আরো বেশি সমস্যা কোনো কাজ কর্মও করা যাচ্ছে না এইটা একটা সমস্যা ঠিক আছে দেখি আর একবার চেষ্টা করে ঠিক যদি ভালো হয় ঠিক আছে ঠিক আছে তোমরা ভালো থেকো ঠিক আছে ঠিক আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ